হ্যাঁ আমি কিছু সময় পূর্বে এমন একটি ছবি এঁকেছিলাম যার জন্য আমি আমার বাবা মা ও ভাইবোন ও পাড়া প্রতিবেশী সকলে গর্বিত হয়েছিলো এই ছবিটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি এই ছবিটি একটি প্রতিযোগিতার সময় আমি আঁকি এবং আঁকার পর দর্শক ও যারা আমার প্রতিযোগিতার ওপর নজর দিচ্ছিলেন তারা আমাকে খুব ভালোভাবে সাহস দেন এবং এই ছবিটি আঁকার জন্য আমাকে ধন্যবাদ দেন এই ছবিটি আঁকা সম্পর্কে বলতে গেলে আমি অনেক বড়ো প্রতিযোগিতায় প্রায় দশ পনেরো জন প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছিলাম এবং পুরস্কারটি বাড়িতে নিয়ে এসেছিলাম এছাড়াও আমার পিতামাতা বন্ধু এবং প্রতিবেশীরা এই ছবিটি এবং এই পুরস্কারটি দেখে খুবই গর্বিত মনে হয়েছিলো আমাকে খুব ভালোভাবে পীঠ চাবড়ি দেন এবং আমাকে আরো আঁকার জন্য উৎসাহ দিতে থাকেন সেই থেকেই আমি ছবি আঁকার প্রতি খুবই নির্ভরশীল হয়ে পড়ি এবং আমাকে দিন রাত ছবি আঁকতে খুবই ভালো লাগে